হিসাবে গদ্য এবং কবিতা দুটোই লিখেছিলাম এবং সেটা অতীতে আমার এক প্রিয় মানুষের জন্য সে আমার গদ্য এবং কবিতা পড়ে খুবই আনন্দ লাভ করতো তার খুবই ভালো লাগতো সেগুলো সেই সময় বর্তমানে সে আর নেই তাই আর গদ্য বা কবিতা আমার লেখা হয় না কিন্তু অতীতে আমি তার জন্য অনেকবারই গদ্য এবং কবিতা লিখেছি এবং তাকে নিয়েই লিখেছি রূপকের আড়ালে আমি অনেক কিছুই লিখতাম তার সেগুলি ভালো লাগতো সে সেগুলি ঠিক বুঝতো পরে সে নানারকমের প্রতিফলন দিত আমার লেখা তার খুবই ভালো লাগতো তারও যে হাব ভাব আমি দেখতে পেতাম আমার লেখার মাধ্যমে সেগুলও খুব আমাকে আনন্দ দিত